আমার এলাকায় শিল্প কারু শিল্প বিভাগ শিল্প নৈপুণ্যের ব্যবহারের প্রবেশযোগ্যতা জন্য তাদের সামথ্যনের মাধ্যমেই একটা ছোট্টখাটো সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক মেলা এসব রাখা হয় যাতে তারা তাদের শিল্প প্রদর্শন করতে পারে এবং শিল্পগুলি ঠিক ঠিক মূল্যে বিক্রি করতে পারে আমাদের এলাকায় একটা মেলা হয় হস্তশিল্প মেলা সেখানে কাগজের শিল্প বেতের শিল্প মাটির শিল্প কাপড়ের শিল্প বুননের শিল্প সব রকম শিল্প তারা দেখায় এবং সেগুলিকে বিক্রি করে এইভাবে আমাদের এলাকায় শিল্পের প্রবেশযোগ্যতা ও সামর্থের জন্য দেওয়া হয় এখানে ভর্তুকি সেরকম কিছু দেওয়া হয় না